হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন আমি স্টাফ একজন কেন আপনি কেন আমাদের ওখানে তো স্টাফ আছে আপনার ওখানে কি নার্স যায় নি নার্স বা ওয়ার্ড বয় কেউ নেই কেন আপনার ওখানে যে আমাদের হাউসকিপিং স্টাফ আছে আপনাদের ওখানে কি কি ওয়ার্ড পরিষ্কার করে নি কারণ আমাদের তো সকালবেলা এটা ইয়ে আছে যে সকালবেলা ওটাকে পরিষ্কার করার জন্য লোক আছে আমাদের হাউসকিপিং আছে হাউসকিপিং তো আপনার গিয়ে ওইগুলো সব কিছু পরিষ্কার করে দিয়ে আসবে কেন ওটা যায় নি হ্যাঁ ঠিক আছে আপনি কমপ্লেন করেছেন অবশ্যই আমি দেখবো এই ব্যাপারটা তো আমরা এইরকম হয় না আমি তো জানি না এবার আমি ডিউটিতে গিয়ে ওটা আমাকে দেখতে হবে আপনি যেহেতু কমপ্লেনটা করলেন তাহলে আমি কমপ্লেনটা নিলামও আপনার তো আমি দেখছি কী করা যায় ওটা ঠিক আছে ঠিক